হ্যাঁ কে দুষ্টু পাল

হ্যাঁ সে তো ব্যবহার হচ্ছে তার চেয়েও বড়ো কথা হচ্ছে এখানে পৌষপার্বনেতে তো সবাই ফসল ফসল কাটে তো এটা কি ফসল সেটা কি তুমি জানো আউশ আমন বোরো এটার মধ্যে কি হ্যাঁ কিন্তু এটা কি ধান সেটা কি তুমি ভালো করে জানো এটা কি ধান হ্যাঁ এটা আউশ ধান এই সময় তো এই পিঠা হয় পিঠার উৎসব হয় এই সমস্ত জায়গাতে তো খুবই উৎসব চলে এটাকে নবান্ন বলে সেটা তুমি জানো নিশ্চই হ্যাঁ সরকার তো অনেক সহযোগিতা আছেই লোন দিচ্ছে লোন কালেক্ট করছে হ্যাঁ যেমন কোঅপারেটিভ এমন লোন দিয়েছে যেমন কোঅপারেটিভ ব্যাংকটা তো চলেই গেছে উঠে যাবো উঠে যাবো অবস্থা পশ্চিমবঙ্গে অনেক ডোনেটার আছে মমতা ব্যানার্জির জন্যে লোনের ব্যবস্থা করছে তার জন্যেই তো পৌষপার্বণে এই নবান্ন উৎসব পালন হবে নবান্নভাতাও দিতে পারে কয়েক দিন পর সেটা কি তুমি জানো বিজ্ঞর কাছ থেকে বিজ্ঞ হচ্ছে মিস্টার পাল মিস্টার পালকে চেনেন আপনি কোন কৃষিভাণ্ডার থেকে কেনেন এই ধান বোরো ধান চাষ করার জন্যে আউশ ধান চাষ করার জন্যে কোন কৃষিভাণ্ডার থেকে মানে ও পাল কৃষিভাণ্ডারে আসবেন স্বল্প দামে সস্তা জিনিস বেশি করে পাওয়া যাবে

হ্যাঁ ধানের চারা পাওয়া যায় না জায়গায় বিক্রি হয় না ওই ধান বীজ ফেলতে হয় তারপর সেখান থেকে ধান ফান উৎসব হয় গাছ ফাছ হয় তারপর সেখান থেকে তুলে লাগাতে আপনি গ্রামের মানুষ আপনি ধান লাগাতে জানেন না এটা তো পৌষপার্বণের ব্যাপার ওই জন্য আর কি পৌষপার্বণে পিঠে হয় তোমাদের বাড়িতে কি পিঠে হয় বাড়িতে পুলি পিঠা খুব ভালো খেতে লাগে কি দিয়ে বানানো হয় মিষ্টি এবারে আমাকে নিমন্তন্ন করবে খাবো খেতে যাবো আমাদের বাড়িতে হয় না এই সব পিঠা শুধু পৌষপার্বণে নবান্ন হয় পায়েস হয় পায়েসের চাল হয় হ্যাঁ আমাদের বাড়িতে পায়েস হয় চিনি উইথ উইদাউট সুগার মানে চিনি থাকে না চিনি ছাড়া পায়েসে হ্যাঁ বিকের দোকান তো পাল কৃষিভাণ্ডার ওখান থেকে সব পাওয়া যায় ওখানে পৌষপার্বণে পৌষপার্বণে ওকে মিষ্টি খাওয়ানো হবে ঠিক আছে ঠিক আছে আপনি এই পৌষপার্বণ ভালো করে কাটান হ্যাঁ আর কিছু বলবেন ধন্যবাদ